তারা এবং মহাবিশ্ব থেকে আমরা শিখতে পারি যে প্রাচীন যুগের সভ্যতা প্রাচীন যুগের সভ্যতায় এই চাঁদ পৃথিবী নক্ষত্র গ্রহ উপগ্রহ হ্যাঁ বিভিন্ন রকম জিনিস দেখা যেতো কিন্তু আমরা জানতাম না এগুলো কী কিন্তু আস্তে আস্তে জানা গেল যে চাঁদ সূর্য নক্ষত্র এবং গ্রহ উপগ্রহ আছে এবং পৃথিবীর আরও সাতটি উপগ্রহ আছে যেমন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেপচুন এই ইত্যাদি গ্রহ আছে এবং সূর্যও আছে এবং সূর্য নিজস্ব আলো আছে গ্রহর নিজস্ব আলো নেই এবং সূর্য একটি নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড এবং এখানে আজ পর্যন্ত কেউ যেতে পারে না এবং গ্রহ মঙ্গল গ্রহ বিভিন্ন গ্রহ উপগ্রহের যেমন যে যেতে পারছে এখন এখন নতুন বিভিন্ন রকম টেকনোলজি বেড়ে যাওয়ার জন্য মাঝে অনেক সুযোগ সুবিধা ভোগ করছে এবং চাঁদেও যাচ্ছে কিছু বিজ্ঞানী হলেন যে আর্যভট্ট আর্যভট্ট গ্যালিলিও এনারা দূরবিন বা টেলিস্কোপ আবিষ্কারের জন্য আমরা দূরবিনের দ্বারা দূরের দৃশ্য কাছে দেখতে পাই এবং বেশ ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং সুযোগ সুবিধা হয়েছে